আমার পড়া শেষ বইটি হলো দেনা পাওনা দেনা পাওনাতে যে একটা মেয়েদের যে বিবাহের পর যে বিবাহের সময় যে একটা পণ দেওয়ার রীতি যে প্রাচীন কাল থেকে যে চলে আসছে সেটা কিন্তু আজও চলে আসছে এখনও পর্যন্ত সেই পণ প্রথাটা কিন্তু বন্ধ হয়নি এটা আমাকে আজও খুবই প্রভাবিত করে কারণ মেয়েরা মেয়েরা কি সত্যিই কি সমাজের বোঝা যে তাদেরকে বিয়ে বাড়ি বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি যা পাঠানোর জন্য বাবা মাকে যে একটা পণ দিতে হয় বাবা মার যে একটা কষ্ট সেটা কিন্তু আমাকে খুবই প্রভাবিত করেছে কিছু কিছু জায়গায় এখনও মেয়েদের ওপর যে পণপ্রথার জন্য যে একটা অত্যাচার আজও কিন্তু সেটা বন্ধ হয়নি মেয়েরা কি সমাজে কি এতটাই অবহেলিত লাঞ্ছিত যে তাদের এ বিবাহ দেওয়ার জন্য এখনও পণ দিতে হবে এই জিনিসটা আমাকে খুবই প্রভাবিত করেছিল